বাগান শুরু করতে আমাকে যেটি যেই জিনিসটি অনুপ্রাণিত করেছিলো আমি দেখি যে সবাই গাছ লাগাই আই এবং তা সেখানে তারা যে গাছগুলো লাগায় গাছগুলো খুব সুন্দর হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে সেক্ষেত্রে আমি একদিন আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে তারা খুব সুন্দর একটি বাগান তৈরি করেছে যেখানে সব রকম ফল ফুলের গাছ রয়েছে তো সেই কারণে আমি সেটা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম তারপর আমি নিজে একদিন আমাদের পা বাড়ি থেকে একটু দূরে পাশে পাশের গ্রামে একটি নার্সারি রয়েছে সেই নার্সারিতে গিয়েছিলাম গিয়ে আমি সেখান থেকে কিছু কম কম গা ফুলের এবং ফলের গাছ নিয়ে এসেছিলাম তো তারপর সেগুলো আমি লাগিয়েছিলাম লাগিয়ে দে সেটাতে আমি প্রত্যেকদিন নিয়মিত জল এবং গোবর সার দিতাম দিতাম দিবার পর দেখলাম যে গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং তাতে খুব সুন্দর ফল এবং ফুলও ধরেছে কিন্তু তারপর সেটা আমার খুবই ভালো লেগেছিলো সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম তারপর আমি তারপরের দিন আমি গিয়ে একদিন অনেক কিছু অনেক ধরনের গাছ ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন রকমের সাজন্ত গাছ আমি নিয়ে এসেছিলাম এসে লাগিয়েছিলাম তো সেটা লাগানোর পর আমি খুব খুশি হয়েছিলাম এবং গাছে যখন ফুল ফুটেছিলো তখন আমাকে খুবই ভালো লেগেছিলো তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিলো আমি তার থেকে পর থেকে এবার কিন্তু বাগান শ লাগা গাছ লাগানো শুরু করি বাগানে